কেন ভেজাল মেশাবো কেন খাঁটি দুধ দেওয়া হয় আপনাকে দেখুন দাদা ঠিকভাবে কথা বলবেন এতো দিনের ব্যবসাকে আপনি কি চাইছেন ব্যবসাটা বন্ধ হয়ে যাক আমরা এরকম সেরকম কিছু কাজ করি নি যে আপনার দুধে অন্য কিছু মিশিয়ে আপনার বাচ্চাকে খাওয়ানোর জন্য না কোনো রকম কেমিক্যাল নেই তো আমাদের তো ওইখানে সঠিক গরুর থেকে দুধ দোয়া হয়েই তো একদম মানে সেটাকে বাজারে মানে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয় সে ক্ষেত্রে কখন ভেজালটা মিশানো হবে বলুন তাহলে কি গরুর খাবারের সাথে আমরা কি কিছু মিশাই আপনি কি এটা রীতিমতো মানে জোর করে বলছেন আমাদেরকে দোষারোপ করছেন এরকম দোষারোপ আপনি করতে পারেন না আপনি দেখুন বাড়িতে নিয়ে যেয়ে দেখে দুধকে আঢাকা হয়তো রেখেছিলেন ঢেকে রাখো নি ওই জন্য কিছু পড়ে গিয়েছিলো ওই জন্য আপনার বাচ্চার শরীর খারাপ হয়েছে আপনি সে কথাটা বলুন হ্যাঁ অবশ্যই বলতে চাইবো কারণ আমরা তো এখানে কোনো কিছু মেশাই না আজকে তো আর এক আধ দিনের ব্যবসা নয় আজকে পঞ্চাশ বছর ধরে এই ব্যবসা চলে আসছে আমাদের যে আগে থেকে ব্যবসা করতো সেই ব্যবসার পর থেকে আমরা তারপরে সেই ব্যবসা শুরু করেছি তাহলে হয়ে আসছে তো এরকম তো কখনো আসে নি হঠাৎ করেই কি আসলো এটা তো আমরাও বুঝতে পারছি না আমরা তো অবাক হয়ে যাচ্ছি শুনে কারণ আমরা কি চাইবো যে আমাদের ব্যবসাটাতে ক্ষতি করি আমরা তো এর থেকে খাই আমাদেরও তো এই ব্যবসা করে আমাদের পেট চলে দেখুন দাদা ব্যবসাটা তো আর আমি একা করি না আমি এখানে আরও লোক রেখে লেবার রেখে ব্যবসা করি এবার তাদেরকে আমি ট্যাঙ্ক দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিই এক একটা এলাকা এক একটা পাড়াতে সে দুধ দিয়ে আসে এবারে তারা নিয়ে যেয়ে কি মেশাচ্ছে না মেশাচ্ছে আমি তো জানি না কিন্তু আমার এখান থেকে তো পিওর দুধই যায় সেখানে কোনো কিছু এক ফোঁটা জলও আমরা মিশাই না আমরা পুরো গাই গরুর থেকে দুধ সংগ্রহ করে আমরা সঙ্গে সঙ্গে ক্যান ভরে আমরা পাঠিয়ে দিই সেক্ষেত্রে কে কি নিয়ে যেয়ে রাস্তাতে মিশিয়েছে না করেছে এটা তো আমরা জানি না ঠিক আছে রাখুন